আমার কিছু বিশেষ গুণ আছে যেমন আমি পরিবারের মানুষদের সঙ্গে খুব ভালোভাবে মেলামেশা করতে পারি আমি গান গাইতে পারি আমি ছবি আঁকতে পারি বিশেষত আমি পড়াশুনা ভালো করি এছাড়া আমার সব থেকে যেটা বিশেষ গুণ আমি মানুষ এবং আমার যারা বয়সে বড়ো আমার থেকে তাদেরকে আমি সম্মান জানাই আমি উন্নতি ঘটাতে চাই যেমন গানের ক্ষেত্রে আমি চাই আমার গান আরো ইমপ্রুভ করুক ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি চাই আমার ড্রয়িং আরো খুব ভালো হোক এবং নাচের ক্ষেত্রে আমি চাই আমি যেন আরো ইমপ্রুভ করতে পারি এবং বড়োদের সম্মানের ক্ষেত্রে আমি চাই যেন আমি বড়োদের ক্ষেত্রে এই সম্মান দেওয়ার দিকে অটুট থাকি এবং তারা যেন আমাকে একই রকমভাবে ভালোবেসে যায়